আমি যে শাড়িটি কিনেছিলাম সেটি কিছুদিন পরার পরে আমি যখন মানে কাচলাম তো কাচার পরে দেখছি যে শাড়িটা থেকে প্রচুর পরিমাণে রং উঠছে রং উঠছে আর তার সঙ্গে সুতোও সুতোগুলোও ছিঁড়ে যাচ্ছে তখন আমি কি করলাম যে দোকানে গিয়ে দোকানদারকে বললাম তো উনি তো কিছুতেই মানে মানতে চাইছেন না তিনি বিরক্ত হচ্ছেন তো বললাম যে এইরকম কাপড় নিলে কাপড় আমি নেব না বলতে ফেরত দিতে গেলাম তিনি ফিরত নিলেন না